আমার প্রিয় সাহিত্যিক হল কালীপ্রসন্ন সিংহ যাকে সাধারণত হুতুম প্যাঁচা ছদ্মনামে ডাকা হয় তার একটা বিশেষ লেখা হুতুম প্যাঁচার নকশা সেখান থেকে আমরা দেখতে পাই যে ব্রাহ্মণ যারা যারা অসামাজিক কাজের সাথে জড়িত এবং বিভিন্নভাবে অসামাজিক কাজ করার মাধ্যমে সমাজকে কলুষিত করছে তাদের মাথার টিকি কেটে তার আলমারিতে তিনি রাখতেন এবং সেখান থেকে সংগ্রহ করে আনুমানিক একান্নটি টিকি হয়েছিলো এই চরিত্রটি বিশেষভাবে মজার এবং এই ঘটনাটি একদিক থেকে বাস্তব দিকটি ফুটিয়ে তুলেছে এবং সমাজে যে কুরুচিপূর্ণ কার্যকলাপের সাথে জড়িত হয় এবং সমাজকে বিশেষভাবে কলুষিত করছে সেই দিকগুলোকে নিরাময়ের জন্য বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আমরা অবগত হতে পারছি তাছাড়া এই দিকগুলো ফুটিয়ে তোলার মাধ্যমে এই বিশেষভাবে আমাদেরকে বিশ্যেষ শিক্ষা দান করে থাকে